ভারতের চাকরির বাজার খুব খারাপ কেননা এখন যারা লেখাপড়া শিখে যারা পড়াশুনা করেছে তারা গ্রাজুয়েট পাস করেছে তারা তো চাকরি পাচ্ছেই না তার জন্যে মানুষ ভাবছে আমি কি করে রোজগার করবো এত দূর লেখাপড়া শিখে যদি না কিছু কাজ পাই তাহলে সংসারে কিভাবে এতো কষ্ট করে বাবা মা যে লেখাপড়া শিখালো আমরা কিভাবে তাকে যে সাহায্য করবো আমরা তো কিছু খুঁজেই পাচ্ছি না চাকরির জন্যে মানুষ কত মানুষ আত্মহত্যা করছে কত মেয়েও মরে যাচ্ছে তার ঠিক নেই আমরা ভাবছি যে চাকরিটা কি করে বাদেও অন্য কিছু রোজগার করে বাপমাকে সাহায্য করতে পারে কিন্তু চাকরি না করলে কোথা থেকে পাবো মানুষ কত মানুষের জন্য পথে বসে আন্দোলন করছে চাকরি তো হচ্ছেই না তাহলেও আমরা ভাবছি যে কত রকম তো এখন সুযোগসুবিধা আছে ফোনে টিকটক করে ফোনে টিকটক করছে সেখান থেকে মানুষ রোজগার করার চেষ্টা করছে মানুষের পেট তো কথা শোনে না পেটকে তো চালানোর জন্যে মানুষ চাকরিটা লিয়ে বসে থাকবে তার কোনো ফ্যাক্টর নয় তাকে ভাবতে হচ্ছে আমি আরও কি অন্য কিছু করে কোনো কিছু ব্যবস্থা করা যায় সেই জন্যে